আমার গ্রামের যদি মুদিখানার দোকানের বর্ণনা দিতে হয় তালে আমি এটুকু বলতে পারি যে আমাদের এখানের যে মুদিখানার দোকান আছে সেকানে বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের পর্যন্ত সব জিনিসপত্র এখানে পাওয়া যায় মাথার তেল থেকে শুরু করে বাচ্চাদের খাবার পোযন্ত সব কিছুই এখানে পাবেন আর দোকানে যদি কথা বলতে হয় এই দোকানটা ছিলো সবার প্রথমে একটা মাটির দোকান সেখান থেকে সেই দোকানটা আস্তে আস্তে উন্নত হতে হতে উন্নত হতে হতে তারা সেই দোকানটাকে খুবই একটা পাকাপোক্ত দোকান বানিয়ে ফেলেছে সেই দোকানে যদি আমি যাই সেই দোকানে গিয়ে আমি অনেক কিছুই পাই যেমন আমার প্রত্যেক দিনের প্রয়োজনীয় জিনিস যেমন আমি একটু সিগারেট খেতে ভালোবাসি স্মোক করতে ভালোবাসি ধূমপান করতে পছন্দ করি সেই জিনিসটা সেখানে পাই সেখানে আমার হজম না হলে হজমলা খাওয়ার ইচ্ছা হয় সেটা আমি সেখানে গিয়ে পেতে পারি সেখানে গিয়ে পাই এবং তাছাড়াও যারা ছোটো ছোটো বাচ্চা ছোটো ছোটো বাচ্চা তাদের যেমন নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস যেমন বেলুন বেলুন থেকে শুরু করে বাচ্চাদের খুবই ভালো লাগে বেলুন লাড্ডু গজা এবং তাছাড়া তাদের চকলেট ক্যাডবেরি কোল ড্রিঙ্কস এইসব জিনিস তাদের খুবই খুবই প্রিয় সেই জিনিসগুলোও সেখানে পাওয়া যায় এবং আমাদের এখানে এই যে মুদিখানা দোকান এই মুদিখানা দোকানে আমরা প্রত্যেকটা দিনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেমন ধরুন আমাদের নিত্য প্রয়োজনীয় জীবন জিনিস যেমন সাবান সার্ফ যেগুলো দিয়ে আমাদের ত্বকের যত্ন নাওয়া ফেসওয়াশ এসব জিনিসও পাওয়া যায় এবং সার্ফ যেটা দিয়ে আমাদের বাড়িতে বাড়িতে যে জামা কাপড়গুলো থাকে সেগুলোও ধুতে সাহায্য করে সেই সব জিনিসগুলো আমরা ওখানে পেয়ে যাই এবার যদি বলতে হয় যে মুদিখানার দোকানে গিয়ে আমি দর কষাকষির কথা তো মুদিখানার দোকানে একটা ফিক্সড পরিমাণে একটা একটা নিদ্দিষ্ট পরিমাণে ধার্য থাকে মূল্য যে এই ধার্যে এই জিনিস পাওয়া যায় আর যদি বলা হয় যে সেখানে আমি নগদে টাকা দিই কি না তো সেটা আমার দোকানদারের সাথে যে আমার যেহেতু ভালো বন্ধুত্ব রয়েছে তো সেহেতু আমি সেই দোকানদারের কাছ থেকে যদি কিছু নিই আমার পকেটে তৎক্ষণাত যদি কিছু না টাকা পয়সা থাকে তো তৎক্ষণা আমি তার কাছ থেকে বাকি করি বা তৎক্ষণাৎ যদি থাকে তো আমি সাথে সাথে দিয়ে দিই তাকে অনলাইনে যদি টাকা থাকে আমার তার দোকানে অনলাইন পেমেন্টের ব্যবস্থা থাকলে অনলাইনের মাধ্যমে তাকে পেমেন্ট করে দিই